হ্যাঁ ব্যা বো বৌদি হ্যালো আমি আমি ওই যে এটা করে নিয়ে এলাম না কুর্তাটা বানিয়ে নিয়ে এলাম যেটা ও সেটা আপনি কই মাপটা ঠিকঠাক দেখে করেছিলেন কিন্তু হ্যাঁ প্রবলেম দেখছি আমার ঝুলেও মানে যেটা হাইটের ব্যাপার আছে সেটা তো অতটা ঠিকঠাক লাগছে না একটু কমে গেছে মনে হয় আর দ্বিতীয় নম্বর হাতাগুলো যে বানিয়েছেন সেগুলো একটু সরু হয়ে গেছে যেভাবে মাপছিলো আমার সেটা সরু লাগছে এত আমি তো বানিয়েছি এর আগে আপনার কাছ থেকে সেরকম অতটা প্রবলেম হয় নি তো এখন তো এটা পরে দেখছি ওটা এই এই দিকটা একটু কেমন ঢিলে মতো লাগছে ওদিকে শর্ট হয়ে গেছে হ্যাঁ তো সেগুলো একটু লাগছে হ্যাঁ সেগুলোকে এখন ঠিক করে দেওয়া যাবে কারণ আমার তো ওইটা পরে বেরোতে হবে নাহলে তো সমস্যায় পড়ে যাবো প্রবলেম হয় নি বলে

হ্যাঁ তো আমাকে কিন্তু করে দিতে হবে আজকেই কারণ আমার কালকে এটা নিয়ে বেরোনোর ব্যাপার আছে আমাকে কিন্তু আচ্ছা ঠিক আছে এখন তো আমাকে একটু ঠিক করে দিতে হবে আমি নিয়ে আসছি ও ঠিক আছে